বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত দিবস এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যু দিন পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস